সব মানুষেরই একটা মাটির টান আছে সে বারবার ফিরে যায় সেখানে আপনার শিকড় ও স্মৃতি যা আপনি আজও লালন করেন সে সম্পর্কে আপনি আজও কি মনে রাখেন হ্যাঁ আমার মাটির সম্বন্ধে সবারই টান আছে মাটির বিষয়ে কারণ আমি গ্রামে বাস করতাম আমি আরেকটা বন্ধু কিন্তু কিছু কাজের জন্য আমাদের শহরেই থাকতে হয় শহরেই যাই বহু দিন জঙ্গলে যাওয়া হয় নি কিংবা গ্রামে যে আমি গাছ লাগিয়েছিলাম সে মাটি গ্রামের মাটি আমি আজও ভুলতে পারিনি সেটা একটা টান রয়ে গেছে আমি প্রতিবারেই প্রতি সপ্তাহে সপ্তাহে গ্রামে ফিরে যাই এবং গ্রামে গিয়ে এখন প্রতি সপ্তাহে যাই গ্রামের মাটির টানটা আমি মাটিটার নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করি আপনি আজও লালন করেন হ্যাঁ আমি একটা গাছ লাগিয়েছিলাম খুবই সুন্দর গাছ সেই গাছটা যে মাটি থেকে উৎপন্ন হয়েছিলো সেই মাটিটা খুবই সুন্দর্য মাটির একটা প্রচুরই টান থাকে সবারই শহরে থাকার ফলে সে গাছপালা থাকে না শহরে সব গাছপালা কেটে শহরের একটা বড়ো অসুখ আছে হাঁ করে কেবল সবুজ খাওয়া মানে সব গাছপালা কেটে দিয়ে ঘর বাড়ি তৈরি করা সেই জন্য শহরে কোনো গাছপালা নেই মাটি নেই সব সিমেন্টে মাজা তাই জন্য আমি বারবার শহর গ্রামে ফিরে আসি গ্রামে ফিরে এসে সে মাটির সৌন্দর্যটা অনুভব করি এবং গ্রামে এসে গাছপালার সবুজ সৌন্দর্য যা সবুজ চোখের ভালো করে শরীরের ভালো করে সেটা অনুভব করে